বাইক চালানো মানুষের জীবনে এখনকার সময় দু ধরনের ইম্প্যাক্ট ফেলেছে পজিটিভ আর নেগেটিভ প্রথম হলো ধরো এখন কোনো বাড়িতে একটা বাইক থাকলে টাইম হাতে রেখে অফিস বাচ্চাদের স্কুল সময়ে পৌঁছানো যায় বিভিন্ন কাজে দেরি হয় না দ্বিতীয় হলো যে এখনকার নতুন নতুন বাইক চালক কোনো আইনকানুন না মেনে যেখানে সেখানে জোরে বাইক চালানো স্পিড ব্রেকার না মানা স্কুল কলেজ হসপিটালের সামনে স্পিড বোর্ড না মেনে গাড়ি চালানো এর ফলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি বাইক চালাতে খুব ভালোবাসি আর আমি বাইকের যত্ন নিই যেহেতু আমি বাইক চালাতে পছন্দ করি তাই আমার বাইক চালাতে কোনো ক্লান্তি হয় না একমাত্র খুব দূরে বাইক নিয়ে যাই গেলে ক্লান্তি লাগে আমি লং ড্রাইভে গেলে ট্রাফিক আইন মেনে চলি সব সময় বাইকে জ্যাকেট বুট হেলমেট সাথে রাখি গাড়ির কাগজপত্র সা সাথে থাকে আমি বাইক চালাতে ভালোবাসি আমি বাইক চালিয়ে ভারতের বহু জায়গায় গিয়েছি যেমন দীঘা পুরী বকখালি আম আমার কেদারনাথ অমরনাথ যাওয়ার ইচ্ছে আছে কারণ আমরা আমার ভগবানের কাছে যেতে ভালো লাগে আমি মহাদেবের বড়ো ভক্ত আর সবাইকে ওখানেই যেতে বলবো ওখানে অনেক বেড়ানোর জায়গা আছে বাইক চালানো মানুষের জীবনে এখনকার সময় দু ধরনের ইমপ্যাক্ট ফেলেছে পজিটিভ নেগেটিভ প্রথম হলো ধরো এখন কোনো বাড়িতে একটা বাইক থাকলে টাইম রেখে অফিস বাচ্চাদের স্কুল সময়ে পৌঁছনো যায় বিভিন্ন কাজে দেরি হয় না দ্বিতীয় হলো এখনকার নতুন নতুন বাইক চালক কোনো আইন কানুন না মেনে যেখানে সেখানে জোরে বাইক চালানো স্পিড ব্রেকার না মানা স্কুল কলেজ হসপিটালের সামনে স্পিড বোর্ড না মেনে গাড়ি চালানো এর ফলে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে